রান্নাকে পেশা হিসেবে নিতে চাইলে পশ্চিমবঙ্গে কয়েকটি রান্না শিক্ষার প্রতিষ্ঠান আছে সেগুলি হল কুলিনারি ইন্সটিটিউট অব ইন্ডিয়া অ্যান্ড সিটমস এটি দুর্গাপুরে অবস্থিত জেবিএল অ্যাকাডেমি অব কুলিনারি আর্টস এটি কলকাতায় অবস্থিত এটুজেড কুকিং এটিও অবস্থিত কলকাতাতে ক্রিয়েটিভ কুকিং ক্লাসেস এটি অবস্থিত শিলিগুড়িতে আমার জেলা পুরুলিয়ার একটি রন্ধন শিক্ষা প্রতিষ্ঠানের নাম হল রেনু শর্মা কুকিং ক্লাসেস যেটা পুরুলিয়া জেলার রঘুনাথপুর এলাকায় অবস্থিত এখানে তাদের নানা রকমের রান্নার প্রশিক্ষণ দেওয়া হয় যেমন ভারতের খাবার থাইল্যান্ডের খাবার চাইনিজ খাবার আমেরিকান খাবার ইত্যাদি ইত্যাদি প্রথমে তো তাদেরকে সহজ খাবার শেখানো হয় এরপরে ধীরে ধীরে তাদের নানা ধরনের নানা দেশের খাবার শেখানো হয় তাতে কী কী মশলা কী কী সামগ্রী লাগে ইত্যাদি সবকিছুই শেখানো হয়